বাড়িতে রান্নার জন্য আগে আমরা উনান ব্যবহার করতাম কিন্তু বিগত যত বছর এগোচ্ছে তত আমাদের আধুনিকত্ব বাড়ছে তাই এখন উনান থেকে আমরা এখন পরিবর্তিত হয়েছি রান্নার গ্যাসে রান্না করার জন্য এখন এলপিজির মতো সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় তাই এলপিজির মতন সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে গেলে বেশ কিছু সতর্ক অবশ্যই অবলম্বন করতে হয় যেমন যখনই এলপিজি গ্যাস ঘরে আনা হবে সেটা অবশ্যই যেন ভালো করে নিরবেক্ষণ বা চেক করে যেন নেওয়া হয় কারণ যদি এলপিজি গ্যাস যদি লিক করে এবং সেই লিক অবস্থাতে যদি সেই গ্যাস লাগিয়ে গ্যাস জ্বালানো হয় তাহলে সেটা ভয়াবহ বিপদজনকে পরিণত হবে তাই গ্যাস লাগানোর আগে অবশ্যই গ্যাসকে চেক করে নেওয়া দরকার তারপর গ্যাসের সিলিন্ডারের সাথে গ্যাসের বার্নারের যে পাইপটা যুক্ত করা হয় সেই পাইপটাকে ভালো করে অনুবীক্ষণ নিরবীক্ষণ করে তবেই সেই পাইপটা লাগানো উচিত কারণ যদি পাইপের মধ্যে কোন ছিদ্র থাকে বা পাইপটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু গ্যাস বেরোবে এবং গ্যাস বেরোলে সেটা কিন্তু ভয়াবহ আকার নিতে পারে তাই যখনই গ্যাস বা এলপিজি গ্যাস লাগানো হবে এই ধরনের কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত